হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ আমি বলছি অভিনন্দন স্টুডিও থেকে কী সাহায্য করতে পারি বলুন হ্যাঁ অবশ্যই আমাদের স্টুডিও থেকে ফটোগ্রাফিই করা হয় হ্যাঁ যে কোনো অনুষ্ঠান বাড়িতে যাই হ্যাঁ নিশ্চয়ই ছবির কোয়ালিটি আপনি দেখে নেবেন আমাদের এখানে স্টিল ফটোগ্রাফি হয় ভিডিওগ্রাফি হয় এবং এইচ ডি ফটোগ্রাফি হয় হ্যাঁ আপনি দরকার পড়লে আমাদের দোকানে এসে দেখে নিতে পারেন যে এইচ ডি কোয়ালিটি ফটোগ্রাফি কীরকম হবে স্টিল ফটোগ্রাফি কীরকম হবে আচ্ছা আচ্ছা দুটোরই কীরকম বলতে আপনাদের কী অনুষ্ঠান বাড়িটা কীসের না ঘুরতে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা অনুষ্ঠান অনুষ্ঠান বাড়িতে আপনার ভিডিওগ্রাফিটা আর সঙ্গে ফটোগ্রাফিও চাই আচ্ছা আমাদের আমাদের একটি প্যাকেজ আছে তো সেটার জন্য ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির জন্য একসঙ্গে আপনার দশ হাজার টাকা লাগবে সেখানে সেখানে আপনার দামে এইচ ডি কোয়ালিটির ফটো পাবেন যে ফটোগ্রাফিগুলো হবে আর ভিডিওগ্রাফিতে তো পাবেনই আর তাছাড়াও আমাদের থেকে একটা তরফ থেকে একটা গিফট থাকবে যে অ্যালবামের মধ্য দিয়ে আপনার ছবিগুলো দেওয়া হবে অ্যালবামটা ফ্রিতে পাবেন

না না না আর আর ভাড়া আপনাকে শুধু ভাড়া করতে হবে তো সেদিনের জন্য আপনার ডেটটা কবে বলুন অন্নপ্রাশনের চৌঠা অঘ্রান তাই তো আচ্ছা আমি দেখছি সেদিন ফাঁকা আছে কি না হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের সেদিন ফাঁকা আছে তো হ্যাঁ আচ্ছা এখানে তো বুকিং চার্জ লাগবে বুক করার জন্য মিনিমাম আপনাকে হুম হুম অ্যাডভান্স অ্যাডভান্স হাজার টাকা দিতে দিয়ে বুক করে রাখতে হবে হ্যাঁ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর অনলাইন পেমেন্টও এই নাম্বারেই আছে আচ্ছা আচ্ছা আর বলছি কত কটার মধ্যে পৌঁছতে হবে আমাকে সেদিনে আচ্ছা ঠিক আছে আমি নটার মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি হ্যাঁ